পশুপণ্য প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতি রয়েছে যেমন একটি পশু থেকে আবার পুনরায় বাচ্চা হয় এবং সেই বাচ্চাকে বড় করতে হয় বড় করলে আবার সেটা থেকেও বাচ্চা হয় যেমন হাঁস মুরগির ক্ষেত্রেও হয় সেক্ষেত্রে ছাগল গরুর ক্ষেত্রেও হয় যেমন মুসলিমরা আবার বিভিন্ন রকম মাধ্যমেও তারা পশুপণ্য থেকে টাকা রোজগার করে হিন্দুরাও করে হিন্দুরা গরুকে ভগবান বলে মনে করেন তারা গরু মাংস খায় না কিন্তু তারা গরু থেকে বিভিন্ন রকম টাকা রোজগার করেন যেমন গরুকে বিক্রি করে টা সেখান থেকে টাকা উপার্জন করেন বড় করেন মানুষ করেন এবং সেই টাকা থেকে সংসারও চালান আবার আবার কিছু কিছু ক্ষেত্রে তারা গরুর দুধকে দুইয়ে নেয় সেখান থেকে দুধ বিক্রি করেও তারা পয়সা উপার্জন করে আবার সেই দুধ কোনও একটা গয়লা কিনেন এবং সে আবার ছানা কাটিয়ে সেটা আবার কোনও মিষ্টি দোকানে দেয় এবং সেখান থেকে এইভাবে পুনরাবৃত্তন করেই কিন্তু পশুদের কাছ থেকে বিভিন্নরকম রোজগার হয় এছাড়াও যেমন মুসলিমরা গরুকে জবাই করেন এবং কষাই যারা তারা কিন্তু কাটেন কেটে মাংসকে বিক্রি করেন বিক্রি করেও সেখান থেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করেন